লেখার বিষয়টি যেহেতু খুবই পছন্দের সুতরাং দিনলিপি লেখার বিষয়টিকে হাতছাড়া করাটা যায় না সুতরাং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত রকম যে কর্মের বিষয়গুলি রয়ে যায় সেক্ষেত্রে সেই বিষয়গুলিকে কাগজের মধ্যে বন্দী রাখার জন্য লেখার বা লেখার একটা অভ্যেস থেকে গেছে সকাল থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত সমস্ত রকম যে কাজকর্মগুলো করে এলাম সেগুলো খাতার মধ্যে লিখে রাখা একটি অভ্যেস হয়ে গেছে বলা যেতেই পারে তাছাড়া আমি সমস্ত রকম যেগুলো করছি কাজগুলো সে কাজগুলোর মধ্যে যদি একটা আড়ম্বনা সৃষ্টি করতে হয় তাছাড়া লেখার থেকে উপযুক্ত বিষয় আর কিছু হয় না বলে মনে হয়